মাছ ধরতে গেলে সকল সময় আমাদেরকে সচেতন থাকতে হয় এবং নদীতে যেসময় জোয়ার আসে কোনো সময় ভেঙে গেলে বা কোনো রকম বন্যা হয়ে গেলে নদীতে জোয়ার আসলে সেসময় মাছ ধরতে হয় প্রথম যখন জোয়ার লাগে সেসময় মাছ ধরা যায় এবং জোয়ার যখন বন্যা হয়ে যায় সেসময়ও মাছ ধরা যায় সে এগুলো কিন্তু টাইম টু টাইম না গেলে মাছ ধরা যায় না